আমার রান্নাঘরে বিশেষত ব্যবহৃত হয় যা বৈদ্যুতিক যন্ত্রপাতি তার মধ্যে অন্যতম হল মিক্সার গ্রাইন্ডার ওভেন এছাড়াও রয়েছে এক্সহজস্টার ফ্যান এছাড়াও আরও বিভিন্নরকম বৈদ্যুতিক যন্ত্রপাতি যখন এই সমস্ত যন্ত্রপাতি ছিল না আমাদের জীবনটা কিন্তু অন্যরকম ছিল ঠিক সেই সময় উনুনে রান্না হত মা ঠাকুমারা পিসিমারা মাসিমারা হাতে মশলা বেঁটে তা দিয়ে রান্না করতেন যা আজ গুঁড়ো মশলা কিনে এনেও ব্যবহার হয় বা বেশিরভাগ সময় মিক্সার গ্রাইন্ডারে সেটিকে পিশিয়ে নেওয়া হয় এছাড়াও গ্যাস সিলিন্ডার যার ভূমিকা অন্যতম আগে যখন এই গ্যাস সিলিন্ডার ছিল না ঘরে ধোঁয়ার মধ্যে বসে বসে আমাদের মা বোনেরা রান্নাবান্না করতেন গ্যাসের অভাবে তাদের সেই ধোঁয়া সহ্য করতে হতো কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডার চলে আসার কারণে আমরা সেই সমস্ত দিক থেকে যথেষ্ট রেহাই পেয়েছি গ্যাস সিলিন্ডার ওভেন মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে বিভিন্নরকম যন্ত্রপাতি এইগুলি সত্যিই আমাদের ভারতবর্ষকে শুধু নয় সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে